আমি আপনাদের হোটেল থেকে বিরিয়ানি অর্ডার করেছিলাম তো বিরিয়ানিটা খুবই মানে বাজে গন্ধ ছেড়েছিলো আলুটা সিদ্ধ হয়নি চালটাও সিদ্ধ হয়নি চাল চাল হয়ে আছে তো আমার বিরিয়ানিটা ভালো লাগে না খাওয়াও যাবে না গন্ধ বিরিয়ানি তো আমি এই বিরিয়ানিটা রিটার্ন দোবো রিটার্ন দেবো তো বিরিয়ানিটা আমাকে ভালোভাবে ভালো বিরিয়ানি দিন বা না হয় টাকাটা ফেরত দিন